আর কী বলবো বলুন তো উপর থেকে যেরকম আসছে সেরকমভাবেই তো বিক্রি করতে হবে না এখন বিশাল মাছের সমস্যা মাছ ঠিকঠাক আসছে না তাই মাছের দাম বিশাল বেড়ে গেছে কী বলছেন হ্যালো হ্যাঁ বলুন বলুন চিংড়ি মাছটা ছোটো সাইজটা ওটা পড়বে আড়াইশো টাকা করে কিলো আর ওর থেকে এক হ্যাঁ কম হবে আচ্ছা ঠিক আছে ওর থেকে একটা ছোটো সাইজ আছে যেগুলো দুশো টাকা করে কেজি সেগুলো কি নেবেন না আরও বড়ো সাইজ আছে যেগুলো তিনশো টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে আপনার কতটা লাগবে

আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেড়শো টাকা করে যদি করে দেওয়া যায় তালে হবে না আর একটু কমাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি আমি তালে প্যাক করে রেখে দিচ্ছি এখন রাখছি অন্য কাস্টমার এসছে